আমার কাছে যে জিনিসটি রয়েছে তার ব্যাপারে নেতিবাচক কথা বলতে আমার কাছে একটি শাড়ি রয়েছে যেটা আমি কিছু দিন আগে অনলাইনে অর্ডার করেছিলাম তো অনলাইনে অর্ডার করার পর সেটা ভালোই আসছিলো কিন্তু আমার আমি যখন এক প্রথমবারে পরতে গিয়েছি তো সব কিছুটা ঠিকঠাক ছিলো কিন্তু আমি যখন পরতে গিয়েছি তখন শাড়িটা পরবো বলে তখন খুলেছি ভাঁজটা তখন দেখছি যে শাড়িটা ছেঁড়া ছিলো তো শাড়িটা ছিঁড়ে গিয়েছিলো মাঝখানে ছেঁড়া ছিলো যেই কারণে আমি সেই শাড়িটা আর পরতে পারিনি